দুই তিন দুহাজার একুশ পাঁচ ছয় উনিশশো উননব্বই তিন ছয় দুহাজার ষোলো এক চার দুহাজার বাইশ পাঁচ নয় দুহাজার তেইশ